মার্শাল আর্ট হচ্ছে বহু পুরনো সংস্কৃতি প্রায় পনেরোশো ষোলোশো শতাব্দী কাছাকাছি এই সংস্কৃতির চায়নাতে প্রথম শুরু হয়েছিল যা আমাদের যে আমাদের ভারতের এক ব্যক্তি গৌতম বুদ্ধ নামে এক ব্যক্তি তিনি ওই চায়নাতে গিয়েই ওই মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রথমত শুরু করেন তারপর আসতে আসতে সারা দেশে ছড়িয়ে পরে আর এই জন্য আমরা গর্ববোধ করি যে ওই মার্শাল আর্টের প্রথম শিক্ষা গুরু বা আমাদের সবারই গুরু গৌতম বুদ্ধ নামে এক ব্যক্তি যা আমরা তাকে খুবই শ্রদ্ধা করি আর এই মার্শাল আর্ট হল আমাদের এমনই একটা প্রশিক্ষণ যেটা আমাদের নিজেদেরকে অন্য দস্যুদের হাত থেকে রক্ষা করে বা অন্যদেরকেও রক্ষা করতে সাহায্য করে